বইটি শেষ করতে আমি সাধারণত তিন থেকে চার মাস সময় নিয়ে থাকি আমি সাধারণত পাঁচ ছয় ঘন্টা সরাসরি পড়তে পারবো আমার পড়ার জন্য সাপ্তাহিক বা মাসিক লক্ষ্য আছে আমি মনে করি নির্দিষ্ট লক্ষ্য থাকলে পড়াশোনা হয় পড়াশোনা একাগ্রতা বাড়ে তাদের তাড়াতাড়ি পড়াশোনাটা শেষ হয় লক্ষ্য ছাড়া পড়াশোনা করে কোনো লাভ নেই যেমন মনে হয় তেমন পড়ে যায় না আমি কারণ সেটা হলে আমারই কোনো সুবিদা হয় না নিদ্দিষ্ট লক্ষ্য ছাড়া পড়াশোনা করা উচিত নয় নিদ্দিষ্ট লক্ষ্য থাকলে পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ে একাগ্রতা বাড়ে ইচ্ছা করে পড়তে পড়াশোনার প্রতি আলাদাই টান তৈরি হয় যেটাকে সবারই থাকা দরকার